আমার পরিবারে আমি ছাড়া আমার ভাই মা বাবা সবাই বাগান তৈরি করতে খুব আগ্রহী আমাদের একটি ফলের বাগানও রয়েছে যেখানে আম জাম পেয়ারা কাঁঠাল পেঁপে আরও অনেক গাছ রয়েছে নারকেল ইত্যাদি তো আমরা এই বাগান থেকে প্রতি বছর আমের সিজনে আম পেয়ে থাকি এবং লিচুর সিজনে লিচু কাঁঠালের সিজনে কাঁঠাল এসব বিভিন্ন ফল আমরা পেয়ে থাকি এছাড়াও আমাদের বাগানের রয়েছে একটি সবজি বাগানও রয়েছে যেখান থেকে আমরা প্রতিনিয়ত সবজি পাই এবং সেই সবজি আমাদের অনেক কাজে লাগে আর বাবাই সাধারণত সবজি বাগানটা তৈরি করে মা আর ভাই ফল বাগানটা এবং ফুল বাগানেও গাছ লাগায় এবং ফুলের বাগানে রয়েছে অনেক রকমের ফুল এই গাঁদা রজনীগন্ধা জবা গোলাপ আরও অনেক রকম ফুল রয়েছে মা প্রতিনিয়ত বাড়ির পুজোর জন্য ফুল ব্যবহার করে তো এখান থেকে মা ফুল নিয়ে আসে এবং আরও অনেক গাছ রয়েছে আমাদের বাগানে ইউক্যালিপটাস এই ধরনের আরও অনেক গাছ রয়েছে প্রথমত বাগান তৈরি করার জন্য কিছু মাটির দরকার হয় ভালো মাটি লাগবে এবং তারপরে সেখানে ভালো চারা গাছ নির্মাণ করতে হবে সেই থেকে বাগান আরও ভালো হবে এবং বাবা সাধারণত সবজি বাগানটা দেখাশোনা করে এবং আমিও যখন বাড়িতে আসি তখন আমিও বাগান পরিচর্যা করি বাগানের বিভিন্ন রকম ঘাস এই জাতীয় হয়ে থাকে সেইগুলো পরিষ্কার করা এবং আমাদের ছোটোর থেকে বাগান তৈরি করার খুব শখ এবং আমাদের বাড়ির দুধারে আরও দুটি ফুলের বাগান রয়েছে যেখানে বিভিন্ন রকম ফুল রয়েছে গাঁদা গোলাপ রজনীগন্ধা এছাড়াও আরও অনেক ফুল রয়েছে ফুলের ফুল আমাদের প্রতিনিয়ত কাজে লাগে আর মা পুজোর জন্য ফুল ব্যবহার ফুল ব্যবহার করে এছাড়াও আমরা সবজি বাগান থেকে সবজি তুলে বাজারে বিক্রিও করতে পারি